আমি গত নদিনের মধ্যে একটি কুর্তি কিনেছিলাম যে কুর্তিটির অতিরিক্ত মসৃণ এবং খুব আরামদায়ক যেটা আমি পরবর্তীকালে আরও একবার কিনতে চাই